থালা বাসন ধোয়ার জন্য প্রথমে আমি ভালো করে প্লেন জল দিয়ে থালা বাসনের এঁঠোটা ছাড়িয়ে নিয়ে তারপরে ভীম সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে মেজে নিই মেজে নেওয়ার পরে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর জল ঝরাতে দিই জল ঝরে গেলে ভালো করে একটা কাপড় দিয়ে এ বাসনগুলোকে ভালো করে মুছে নিই কারণ যাতে বাসনে থালা বাসনে যাতে জলের দাগ না পড়ে আর তৈলাক্ত বাসন পরিষ্কার করার জন্যে ভীম লিক্যুইড ব্যবহার করি আর বাসন না আমার যেহেতু খুব একটা পোড়ে না যদি পুড়ে যায় তাহলে আমি ওই যে তারের জালির যেটা হয় ওটা ব্যবহার করি